আমাদের রাঙামাটির শহর পুরুলিয়ায় যে সব সংবাদমাধ্যম রয়েছে যেমন রাঙামাটি সংবাদ জঙ্গলমহল দর্পণ বা জঙ্গলমহল টিভি তাদের দ্বারা বা আমাদের যে ফেসবুক আছে তার মাইধ্যমে আমরা যে সব খবর পেয়ে থাকি সেই সব খবরে তথ্য অনেক সহজেই আমাদেরকে অনেক রকমভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে সেই সব খবরগুলো আমরা পেয়ে থাকি যেমন আমাদের গ্রামের দিকে যে সব এখনও অনুন্নত বা যারা দরিদ্র সীমার নিচে বসবাস করে আছে বা আমাদের কোনো জায়গায় কোনো রাস্তাঘাট যেখানে এখনও ঠিক নেই সেই সব যাতে আমাদের দ্রুত সংস্কার করা যায় তার একমাত্র মাধ্যম আমাদের এই আপনার ফেসবুক বা সংবাদমাধ্যমকেই একমাত্র আমরা অবলম্বন বা তুলে ধরার চেষ্টা করে থাকি